আমার প্রিয় রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ কারণ পশ্চিমবঙ্গ আমাদের এখানে চাষবাসের জন্য একটা উপযোগী জায়গা ধান চাষ ভালো হয় আলু চাষ ভালো হয় পিঁয়াজ এইসব অনেকটা ভালো আমি সব সময় চাইবো যে অযোধ্যা পাহাড় আমাদের সুন্দরবন দীঘা এগুলোতে অনেকটা ভ্রমণের জায়গা ভালো আছে বা থাকার জায়গা ভালো আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মানুষের ব্যবহার ভালো থাকে অনেকটাই সুযোগ সুবিধা সবকিছুই পাওয়া যায় যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে এখানে কী করে যাবো বা কোথায় যাবো কীভাবে যাবো সব জায়গাতে হেল্প করে আর আমরা চাইবো যে তারজন্য পশ্চিমবঙ্গ সব সময় বেটার মনে করি সবকিছু ভালো মনে করি এই জন্য পশ্চিমবঙ্গকে আমি ভালো মনে করছি